হ্যালো দাদা আপনার দোকানে কী কী শীতের পোশাক আছে ছেলে মেয়েদের জন্যে ওই জামা সোয়েটার এইসব হাজার দুইয়ের মতন মধ্যে হলে ভালো হয়

বাচ্চাদের টুপি কত দাম হুম ওর থেকে কম হবে না চাদর আছে কিরকম কিরকম দাম ওর থেকে কম দাম হতে পারে না আর আমার সাইডে কী আছে

এ রাখছি আমার একটা কাস্টোমার এসেছে আমি পরে করছি